আমি ছোটবেলা থেকে দৌড়াতাম না কিন্তু বড় হওয়ার পর থেকে আস্তে আস্তে আস্তে আস্তে আমার শরীর ভার হয়ে যায় শরীরে নানান রকম রোগ দেখা দেয় কিন্তু তার পর থেকে আমি দৌড়নো শুরু করি তো সকালে ঘুম থেকে ওঠার পরেই আমি অনেকটা দূর দৌড়ই যতটা দম থাকে দৌড়োতে থাকি বিকেলে ঘুম থেকে ওঠার পরেও সূর্য অস্ত যাওয়ার পর আমি অনেকটা দূর দৌড়ই যত দূর দম থাকে আমি দৌড়ই